আমার কাছে থাকা প্রথম পণ্যটি হলো বাচ্চাদের বই এই বইটি সম্পর্কে ইতিবাচক কথা বলতে গেলে বাচ্চাদের বই খুবই জরুরি কারণ বাচ্চারা যখন এই বইগুলি পড়ে তারা বিভিন্ন ধরনের কবিতা গান বিভিন্ন ধরনের জিনিস শিখে থাকে এবং তাদের বিভিন্ন মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি হয়ে থাকে